সমস্ত ভাষার কিছু উপভাষা থাকে তেমনি বাংলা ভাষায় রয়েছে পাঁচটি উপভাষা তার মধ্যে আমরা রাঢ়ী ভাষায় কথা বলি রাঢ়ী ভাষা হল বাংলার একটি উল্লেখযোগ্য উপভাষা এর মধ্যে বাংলার কিছু ছাপ লক্ষ করা যায় কিন্তু আঞ্চলিক বা মানুষেরা বিভিন্নভাবে নিজেদের মতো বাংলা ভাষায় কথা বলে তাদের এই ভাষা বলতে এবং বোধগম্য হতে খুবই সুবিধা হয় তাই জন্য অনেক অনেক অঞ্চলে লক্ষ করা যায় আঞ্চলিক মানুষেরা নিজেদের ভাষায় কথা বলতে থাকে এই জন্য বাংলা ভাষার সঙ্গে তার উপভাষার মধ্যে অনেক অমিল খুঁজে পাওয়া যায়